আমাকে এক অনুষ্ঠানে একবার বক্তৃতা দেওয়ার জন্য বলা হয়েছিলো সেখানে আমি কিছু বাংলা শব্দ বা বাংলা ভাষায় কিছু রচনা আমি সামান্যভাবে ইংলিশে ট্রান্সলেট করে বলেছিলাম এবং অভিজ্ঞতা বেশ ভালোই ছিল একটা নতুনত্ব অভিজ্ঞতাও হয়েছিলো